আমি সুইগিতে পুরুলিয়ার ঠেক রেস্তোরাঁ থেকে এক প্লেট মোমো অর্ডার করেছি ত্যালকলপারে ও অনলাইন প্রদান করেছি কিন্তু বুঝতে পারছি না যে অর্থটি দিয়েছি সেটা সফল হয়েছে কিনা আমি কি এটা দেখতে পারি